কিছু মিষ্টির নাম হলো রসগোল্লা কালাকাঁদ লাড্ডু মিহিদানা লাড্ডু শ্যামাই ল্যাংচা চমচম ললেন গুঁড়ের মিষ্টি পায়েস পায়েস কেক পেস্ট্রি ভ্যানিলা কেক ব্ল্যাক ফরেস্ট কেক হোয়াইট ফরেস্ট কেক ভেলভেট রেড ভেলভেট কেক তারপরে স্ট্রবেরি ফ্লেভার পেস্ট্রি চমচম কালোজাম ল্যাংচা কমলাভোগ বরফি মালাই চমচম রসমালাই